আমি এই যে হেড এন্ড শোলডার শ্যাম্পুটি কিনেছি সেটি মোটেই ভালো নয় সেটি আমার মনে হচ্ছে খুশকি যে মাথায় খুশকি রয়েছে তা দিন দিন বেড়েই যাচ্ছে তবু কমছে না দোকানে বলেছিলো যে কমে যাবে এতে কিন্তু কমছে না কিন্তু এই শ্যাম্পু ভালো নয় আমাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে তো অন্য কিছু ব্যবহার করতে হবে এছাড়া আমার মনে হচ্ছে চুল পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে তাছাড়া যে সমস্ত আরও যে সমস্ত চুল চুলের যে গুণগত মান বা চুল মনে হচ্ছে যেন উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই জিনিসটি মোটেই ভালো নয় এই শ্যাম্পু ব্যবহার বন্ধ করতে হবে শ্যাম্পুর পরিবর্তে ডাক্তারি পরামর্শ মেলে চুলের যত্নের জন্য বিভিন্ন রকমের ডাক্তারির পরামর্শ মেনেই জিনিস ব্যবহার করা উচিত যেমন কন্ডিশানার ওই সমস্ত কিছু ব্যবহার করা উচিত বা তেল যে সমস্ত একাধিক তেল রয়েছে সেই সমস্ত তেল ব্যবহার করা উচিত কন্ডিশনার তেল এই সমস্ত কিছু ব্যবহার করা উচিত শ্যাম্পু মোটেই ভালো জিনিস নয় শ্যাম্পু ব্যবহার না করাটাই ভালো এটা মোটেই বেশ একটা ভালো হচ্ছে না দেখছি শরীরের জন্য তো এই প্রোডাক্ট মোটেই পছন্দসই নয়